হ্যাঁ সম্পদের ঘাটতি আমাদের এলাকার মানুষকে প্রভাবিত করছে যেমন আমাদের গ্রামীণ যে হসপাতাল আছে তাতে শয্যার সংখ্যা অনেক অল্প যার কারণে যখন অনেক বড়ো মহামারি হয় বা দ্রুত কোনো রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে তখন যখন হসপিটালে মানুষ যায় ভর্তি হওয়ার জন্য চিকিৎসার জন্য তখন প্রায় সমস্ত শয্যা ভর্তি থাকে যার কারণে অনেক মানুষ না চিকিৎসার ফলে বাড়িতে ফিরে আসে যার ফলে অনেক মানুষ আরো অসুস্থ হয়ে পড়ে এবং অনেক মানুষের হয়েছে যার কারণে হসপিটাল থাকা সত্ত্বেও ভালো ডাক্তার থাকা সত্ত্বেও চিকিৎসা হচ্ছে না আরো হসপিটাল আমি চাইবো হসপিটালটা আরো বাড়ানো হোক বা আমাদের এলাকার মানুষদের কথা হসপিটালটা আরো বাড়ানো হোক এবং তাতে শয্যা সংখ্যা আরো বাড়ানো হোক যার কারণে হাসপাতাল আরো উন্নত হবে এবং যতো বড়োই মহামারি আসুক না কেন মানুষ ঠিকভাবে সমস্ত চিকিৎসা পাবে এবং সুস্থ হয়ে উঠবে যার ফলে কোনো রকম অসুবিধা হবে না যেমন আমার গ্রামের এলাকার মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ টিকা দান কেন্দ্র ছিলো ছিলো কারণ অনেক অনেক জায়গায় যে স্বাস্থ্যকেন্দ্র আছে ছোটো ছোটো সেখানেও টিকাদান করা হতো এবং আমাদের এলাকায় নানান জায়গায় এক কিলোমিটার দু কিলোমিটার অন্তর সেখানে স্বাস্থ্যকর্মীরা অ্যাসে টিকাদান করে যেতো এবং বাড়িতে মাস্ক স্যানিটেশান সমস্ত কিছু ইউস করা হতো যার ফলে কোনো অসুবিধা হয় নি কিন্তু আমাদের সম্পদের ঘাটতি বলতে এ হসপিটালের শয্যা সংখ্যা শয্যা সংখ্যাটা বাড়ানো হোক এবং আরও কতোগুলি ডাক্তার নিয়োগ করা হোক যার ফলে আমাদের সমস্ত গ্রামবাসীবৃন্দ খুব ভালোভাবে চিকিৎসা পেতে পারে কোনো অসুবিধা যেন না হয়